হ্যাঁ বলছি এটা গ্যাস দোকানে তো বলছি আমার তো গ্যাস ফুরিয়ে গিয়েছি অনলাইনে আমি গ্যাস বুক করেছি কদিন হয়ে গেল এখনও গ্যাস দিয়ে যাচ্ছেন না তাহলে তাহলে আমি কিনি বিকালে আমি থাকব না তারপর আমার রান্না হচ্ছে না ওর জন্যে গ্যাস নেই অসুবিধা হচ্ছে খুব এবেলা দিয়ে গেলে ভালো হয়

না না পরের দিন এলে হবে না আজকেরই দিতে হবে আমার খুব অসুবিধা হচ্ছে এবেলায় দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ঠিক আছে দিয়ে সন্ধের দিকে একটু সন্ধের পরে একটু দেরি করেই তাহলে আসবেন

ঠিক আছে আমার তো অনলাইনে পেমেন্ট করা হয়েছে টাকার কোনো ব্যাপার নেই শুধু ওই গ্যাসটা দিয়ে গেলেই হবে

হ্যাঁ আজকে যেন অবশ্যই আসে আজকে না এলে আমার খুব অসুবিধা হবে হ্যাঁ যখন দিতে আসবেন আরেকবার ফোন করে নেবেন আমি বাড়িতে থাকি না তো যদি ধরো হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ